কোভিড নাইনটিন মহামারী আমার এলাকার বা সমগ্র ঝাড়গ্রামের শুধু ঝাড়গ্রাম কেন সমগ্র ভারতবর্ষের ও সমগ্র পৃথিবীর এলাকার ভ্রমণ ও পর্যটনকে দারুণভাবে প্রভাবিত করেছিল তার কারণ এই দুরন্ত মহামারীতে যেহেতু এক কাছে বা সামনাসামনি প্রচুর মানুষের ভিড় থাকা চলত না সে সেক্ষেত্রে এ এখানে সবচেয়ে বেশি যা যেগুলি মার খেয়েছিল তা হলো ভ্রমণ ও পর্যটন এই মহামারী ছড়াতে জনঘনত্ব যেহেতু একটা বড় ভাবে কাজ করে থাকে তাই পর্যটনকে এবং ভ্রমণকে প্রভাবিত করতে এটি একটি অন্যতম কারণ রূপে গণ্য হয়েছে এলাকার পর্যটন বিভিন্ন পর্যটন কেন্দ্র বা পার্কগুলি বা বেড়ানোর স্থানগুলি ওই সময় কঠোর নজরদারিতে ছিল বা বন্ধ ছিল ওখানে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছিল এবং এই এলাকার ভ্রমণেও বিভিন্ন বাধা সৃষ্টি হয়েছিল যেহেতু গাড়িতে করে বেশি যাতায়াত করা যেত না বা বেশি যাত্রী পরিবহণ করা চলত না নির্দিষ্ট দূরত্ব লিপি বিধি অনুসরণ করার জন্য তাই এই কোভিডের ফলে এই যে শিল্প বিভিন্নভাবে মার খেয়েছিল দারুণভাবে